ঝাড়গ্রাম জেলার কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র বা ল্যান্ডমার্কগুলির মধ্যে সব থেকে হলো ঝাড়গ্রাম জেলার ডিয়ার পার্ক ও ডুলুং নদীর তীরে অবস্থিত দুর্গা মন্দির কনক মাতার দুর্গা মন্দির যেটি অনেক কারণবশত বিখ্যাত যেমন দুর্গা মন্দিরে শোনা যায় যে ওখানে নাকি কোনো কিছু মন থেকে চাইলে সেটা নাকি পূরণ হয় আর ডিয়ার পার্কটা হচ্ছে ছোটো চিড়িয়াখানা যেখানে সমস্ত রকমের জন্তু থাকে তবে সিংহ বাদে বাঘ থাকে এটা বিশ্বাসযোগ্য আর সব থেকে বড়ো পর্যটন কেন্দ্র হল এটা হচ্ছে বন্যাঞ্চল জায়গা তো তো সেহেতু বন বনকে কেটে নতুন নতুন অনেক পর্যটন জায়গা তৈরি হয়েছে যেখানে পর্যটকটা যেয়ে দেখতে পারে ভিজিট করতে পারে তো সেরকম অনেক জায়গা এখানে তৈরি হয়ে গেছে তো পর্যটক যারা আসে বায়রে থেকে তারা এসে দেখতেই পারে যে এখানে কি রকম কি আছে না আছে তারা সত্যি আমি বলবো যে তারা এসে খুব উপলব্ধ করতে পারবে যে তারা একটা সত্যি সুন্দর জায়গাতে এসেছে এছাড়াও এখানে আছে সুবর্ণরেখা নদী যেই নদীর নাম আমরা প্রায় সবাই শুনে থাকি এই সুবর্ণ নদীর তীরে আছে রামেশ্বর মন্দির যেটা হচ্ছে শিব মন্দির তো সেইখানেও নাকি শোনা যায় সেটাও খুব একটি জাগ্রত মন্দির যা চাওয়া হয় তাই পাওয়া যায় নাকি তো এই সব জিনিসগুলো বা এই সব জায়গাগুলো পর্যটকরা এসে ঘুরে দেখতেই পারে